আমরা গরু ঘরে পুষে তাদের দুধ সংরক্ষণ করে আমরা হাটে বাজারে বিক্রি করি এবং হাঁস মুরগি পায়রা তাদেরকে শস্য দানা খাইয়ে তারা যখন বড় হয়ে যায় তখন আমরা তাদের হাটে বাজারে বিক্রি করি এবং মুরগির ডিম বিক্রি করে আমরা অর্থ উপার্জন করি এবং এবং বন্য গাছপালা কেটে তাদের থেকে যে কাঠ বেরোয় সেই কাঠ সেই কাঠ কেটে আমরা আসবাবপত্র তৈরি করে হাটে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করি